হ্যাঁ আমার ইচ্ছা বলতে আমি চাইছিলাম একট নিজের আঁকার একটা ইনিস্টিটিউট খুলতে যার ফলে আমি আমার আঁকার প্রতিভাকে বিভিন্ন ছোটো ছোটো বাচ্ছাদের সামনে আমি পেশ করতে পারবো এবং এই ইচ্ছার জন্য আমাকে আমার মা বাবা খুবই উৎসাহ দেয় এবং তার সাথে সাথে আমার রঙ তুলি এবং আমার খাতা ড্রয়িঙের খাতা সে আমাকে যথেষ্ট উৎসাহিত দেয় কারণ ওরা থাকলে আমি আমার আঁকার যে উৎসাহটা সেটা আরও নিজেকে বাড়িয়ে তুলতে পারি